আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দূর্নীতির অবস্থা আর বলে বোঝাবার জায়গাতেই নেই আমাদের এখানে ধর্ষণ প্রতিনিয়ত হয় এবং সরকার সেক্ষেত্রে বলে যে একটু আধটু তো ধর্ষণ হতেই পারে তাছাড়া এইখানে প্রথমত শিক্ষা শিক্ষাব্যবস্থায় একেবারে তালা পড়ে গেছে যে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে স্কুল মাস্টারই নেই স্কুলের মাস্টারের নিয়োগ নেই যেখানে নিয়োগই নেই সেখানে শিক্ষা বিস্তার হবে কোথার থেকে তো সেই সেক্ষেত্রে গ্রামের যারা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হতে পারে না তারা যে সরকারি বিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু সেখানে গিয়ে তাদের কোনও লাভ হয় না সেখানে শুধুমাত্র আগে করা হয়েছিল মিড ডে মিল ব্যবস্থা যাতে খাবার জন্যে ছাত্র ছাত্রীরা পড়তে যায় কিন্তু এখন শুধুমাত্র খাবার জন্যই যায় মানে সেখানে আর পড়াশুনো নেই পড়াশুনো নেই এবং সেই জন্যে অশিক্ষার হার বাড়ছে যেমন সেরকমই বেকার যুবক যুবতীতেও হার সেরকম ভাবেই বাড়ছে তার কারণ বিদ্যালয়ের নিয়োগ নেই বিদ্যালয়ের নিয়োগ নেই মানে এসএসসি ডিএলএড এই যে ছাত্রছাত্রীদের ও ওই বেকার যুবক যুবতীরা পাশ করে বসে থাকছে এবং মেয়েদের জন্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে শিক্ষকতা মানে পারিবারিক সবাই চায় যে মেয়ে যাতে একটা সিকিওর চাকরি করে এবং সেটা তাদের কাছে শিক্ষকতা হয় কিন্তু শিক্ষকই নিয়োগ হচ্ছে না মানে দু হাজার এগারো সাল থেকে এখনো অবধি শিক্ষক নিয়োগ হয়নি